হ্যাঁ আমার একটি পোষা প্রাণী আছে সেটি হচ্ছে কুকুর কারণ কুকুর হচ্ছে প্রভুভক্ত প্রাণী আর কুকুর বাড়িতে থাকলে চোর ডাকাতের কোনো সমস্যা হয় না